বর্তমান যুগে ইংরাজি এবং হিন্দি ভাষার সাথে সাথেও আমাদের বাংলাভাষাকে একটি অত্যন্ত স্বীকৃতি দ দেওয়া হয়ে য যেমন বিভিন্ন বিভিন্ন অল ইন্ডিয়া পরীক্ষাগুলিতে বা হিন্দি এবং হিন্দির সাথে সাথেও আমাদের বাংলাভাষাতে প্রশ্নপত্র ছাপানো হয়েছে তাছাড়া প্রতিটি ইংলিশ সিনেমা বা হিন্দি সিনেমা এখন বাংলাভাষাতে পরিবর্তন করা হচ্ছে